না আমার এখানে ছোট ছোট ব্যবসা বা এগুলো কৃষক বলতে দেখুন ধান চাষ বা সবজি চাষ তেমন হয় না এখানে পাহাড়ি এলাকা এখানে চা চাষটা হয় ওগুলো চা শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট চা শিল্প চা ফসল গড়ে উঠেছে তো যার জন্যে এখানে চা শিল্পের যা যা তলে জীবনযাত্রা তাদের কী কী করলে আরও উপকার পাওয়া যাবে তাদের ছেলেমেয়ে যাতে পড়াশোনা করতে পারে বা তাদের কোনো রোগ অসুখ বিসুক চিকিৎসা করতে পারা যায় তাদের যদি দুবেলা অন্তত পেট ভরে খাওয়া জোটে ঠিক আছে কেন না চা বাগানে কাজ করে তাদের মজুরি খুবই কম পুরো কষ্টের সাথে মানুষ হয় ঠিক আছে এখানে সাধারণত বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মুন্ডা সাঁওতাল এরা চা পাতা কাজ করে এদের এই পেপারে তুলে ধরে ঠিকই তবে এদের জীবনযাত্রা তেমন একটা পরিণত হয়নি